আমি একটা ফোনে বেডশিট অর্ডার করেছিলাম বেডশিটটি খারাপ আসায় আমার সেই জন্য পছন্দ হয় না পরে যেই টাকা অনুপাতে বেডশিটটা দেখিয়েছিলো ফোনে সেই টাকার অনুপাতে বেডশিটটা খারাপ লাগছে তাই আমি বেডশিটটা পছন্দ করছি না পছন্দ হচ্ছে না এই জন্য আমি বেডশিটটা রিটার্ন দিতে চাই খারাপ হওয়ার জন্য কোনো অনুগ্রহ করে এটা বেডশিটটা ফেরত নিয়ে যান আর মানে যেই পয়সার দামে অনুপাতে জিনিসটা খারাপ এসছে দেখতে যতোটা ফোনে সুন্দর লাগছিলো ততটাও সুন্দর লাগছে না বেডশিটটা তো ভালো একেবারেই আসেনি টাকা অনুপাতে বেডশিট প্রচুর খারাপ তার জন্য আমি বেডশিটটা খারাপ লাগছে ফেরত দিতে চাই